আমার রান্নার মধ্যে অনন্য খাবার যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমেই বলব খাসির মাংস কারণ খাসির মাংস খেতে রান্না করতে এবং মানুষজনকে খাওয়াতে আমার ভীষণই খুবই ভালো লাগে তাই আমার রান্নার তালিকার মধ্যে অনন্য খাবার এক নম্বর হচ্ছে খাসির মাংস এছাড়াও রয়েছে মুরগির মাংসের ঝোল মুরগির মাংস কষা তারপরে চিলি চিকেন তারপরে চাউমিন ফ্রায়েড রাইস চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এছাড়াও রয়েছে লুচি আলুর দম খিচুড়ি তারপরে লুচির সঙ্গে সাদা আলুর তরকারি এছাড়াও বিভিন্ন খাবার আমার তালিকাতে রয়েছে অনন্য খাবারে এই খাবারগুলি তৈরিতে বেশি পরিমাণে যেই উপাদানগুলি আমি ব্যবহার করি সেটা হচ্ছে নারকেল যেমন নারকেল আমি চিংড়ি মাছের যখন মালাইকারি বানাই তখন আমি নারকেল ব্যবহার করি এছাড়াও যখন আমি দই কাতলা বানাই সেখানেও আমি কিছু পরিমাণ মানে অল্প পরিমাণ হলেও নারকেল ব্যবহার করে থাকি মানে নারকেল নারকেলের যে দুধটা সেটা আমি দিয়ে থাকি এবং বিভিন্ন মশলা আমি ব্যবহার করি যেমন দারুচিনি জিরের গুঁড়ো তারপরে হচ্ছে আদা আদার বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মানে তারপরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই মানে বিভিন্ন মশলা চিনি লবণ এইগুলো আমি ব্যবহার করে থাকি